হ্যালো তুমি কোথায় গেছো তো এখন রবিবার দিন এখন যাওয়ার কোনো দরকার ছিল কত কিছু আনা বাকি ছিল আরে না মাছ তো আনতে হতো গড়িয়ার থেকে বললাম যে রবিবার দিন একসাথে যাবো কত রকম মাছ কেনা বাকি ছিল এক সপ্তাহের বাজার বাকি শুঁটকি হবে তাহলে সোমবার থেকে তো তোমার কাজ থাকবে কী করে যাবে ডেলি কি ডিম খাওয়া যাবে নাকি আজব কথা তো মাছ কিনতে হবে তো এক সপ্তাহের ফ্রিজে তো স্টোর করে রাখতে হবে কতদিন ধরে পনির খাবে মাছ তো লাগবেই তুমি তাড়াতাড়ি আসো আসলে পরে একসাথে যাবো গড়িয়ায় মাছ কিনতে কেন কত দূরে আছো

তো ওখান থেকে তো গড়িয়া কাছেই তো ওখানে তুমি ওয়েট করো আমি নাহলে যাচ্ছি রবিবারে আবার কীসের কাজ সেটাই তো বুজছি নি যাই হোক না কেন আমি নাকি এরম করে বলা যায় মুখে বলা যায় চলো নাহলে যাই দুজনে আর এক সপ্তাহের না কিনে নিলে তো কিনতে হবে একা আমি মাছ দর করতে পারলে আমি কি তোমাকে বলতাম এ এত্ত কথার কি আছে তোমার অতই বা কী দরকার ওখানে চলো তুমি এখন ঝগড়া করতে বসবে নাকি সকালবেলাতে আজব কথা বলছো তো তুমি যাবে নাকি যাবে না হুম হুম হুম ঠিক আছে রাখো তাহলে রাখো